আমি আগুনের চুলায় রান্না করেছি সেখানে রান্নাটা তাড়াতাড়ি হয় আর গ্যাস আর ইন্ডাকশান থেকে এটা ভিন্ন গ্যাস তো গ্যাস ওভেন আর সিলিন্ডারে লাগে আর ইন্ডাকশান ইলেকট্রিকের মাধ্যমে চলে